আমি ভারতবর্ষের অনেক জায়গাতেই ভ্রমণ করেছি কিন্তু তার মধ্যে আমার অন্যতম ভালো লেগেছে সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন আমরা যেবারে সান্দাকফু যাই সেবারে জলপাইগুড়ি থেকে মানিভঞ্জন নামে একটি জায়গায় গিয়েছিলাম সেইখান থেকে আমরা হেঁটে হেঁটে ট্রেকিং করে আমরা সান্দাকফু দর্শনে গেছিলাম সান্দাকফু থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্য দেখেছি সুন্দর রোদের রোদ পুড়লে কাঞ্চনজঙ্গা যে একটা সোনালি আভা পাওয়া যায় যে সোনালি রঙের কাঞ্চনজঙ্ঘা বলা হয় সেটা দেখতে লাগে সেটা খুবই সুন্দর লেগেছে এছাড়াও ওইখানের যে ঠান্ডা ঠান্ডা পরিবেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া একটা নিশ্চুপ নিঝ্যুম আবহাওয়া তার সাথে একটা বাড়তি পাওয়া এছাড়া ওইখানে যে আমরা নাইট স্টে করেছিলাম রাতের মধ্যে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং পাহাড়ের মনোরম পরিবেশ সেটা একটা অপূর্ব স্মৃতি প্রদান করেছে এছাড়া ওই কাঞ্চনজঙ্ঘা দেখার সময় তার আশপাশে সাধারণ মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছিলো যেখানে এক বা সাধারণ মানুষ খুবই সরল স্বাভাবিক এবং সুন্দর এখনকার মানুষের আচার ব্যবহার কথাবার্তা যেগুলো আমাদেরকে অন্যতম আকর্ষণ করেছে